বারোটার মধ্যে আমার ক্যানিংয়ে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান আছে সেখানে দুপুর বারোটার মধ্যে আমাকে পৌঁছাতে হবে তাই যে ক্যাবটি বুক করেছিলাম আসতে একটু লেট হচ্ছিল তারপরে হ্যাঁ মেসেজ করলো ঠিক আছে আমি ফোন করে জেনে নিই আচ্ছা হ্যাঁ ড্রাইভার দাদা আপনি আপনি আপনি ঠিক কোন জায়গায় আছেন আচ্ছা রেল স্টেশানের ওপারে ঠিক আছে রেল স্টেশানের এপারে আসুন তারপরে বাম দিকে বাম দিকে যে হরিপদ মোদি ভাণ্ডার আছে হ্যাঁ হ্যাঁ হরিপদ মোদি ভাণ্ডার ওইখানে আপনি হ্যাঁ ওখানে আপনি চলে আসুন আমি ওখানেই দাঁড়িয়ে আছি আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি একটু এগিয়ে আসুন একটু এগিয়ে এলে আমাকে দেখতে পাবেন ঠিক আছে